আমি অ্যামাজন থেকে একটি নাইফ সেট কিনেছি সেটি যখন আমি হাতে পেলাম এবং আমি ব্যবহার করতে শুরু করলাম দেখলাম ছুরিটা খুবই ধারযুক্ত এবং ছুরিটাতে কেটে খুব সহজেই সব জিনিস কেটে যাচ্ছে তাই এই ছুরিটা আমার খুব পছন্দ